একটি শিশু জন্মের পর প্রথম দুই মাস যাওয়ার পর সে আস্তে আস্তে বাবা মার মুখ চিনতে থাকে তার পরিচিত মুখগুলো চিনতে থাকে তারপর তিন থেকে চার মাস গেলে তার সামনে কিছু দিলে সেগুলো ধরার চেষ্টা করে মুখ থেকে শব্দ করা শুরু করে কথা বলার চেষ্টা করে চার মাস পার হওয়ার সাথে সাথে সে উপুড় হওয়ার চেষ্টা করে তারপর ছয় মাস বয়সে শিশুটি বসতে শেখে ছয় মাস পর্যন্ত শিশুটি শুধুমাত্র মায়ের বুকের দুধেই খেয়ে থাকে ছয় মাস পর শিশুটি নরম খাবার খাওয়া শেখে ছয় থেকে আট মাস যাওয়ার পর শিশুটির দাঁত উঠতে থাকে এবং দাঁত ওঠার পর শিশুটি একটু হালকা শক্ত খাবার খেতে থাকে তারপর দশ মাস পাওয়ার পর সে আস্তে আস্তে ওঠার চেষ্টা করে হাঁটতে শিখতে চায় কোনো কোনো বাচ্চা দশ মাস থেকে এক বছরের মধ্যে হাঁটতে পারে এক বছর বয়স পর্যন্ত শিশুরা হাঁটা শিখে যায় এবং মুখ থেকে ভালোভাবেই অনেক শব্দ তারা বলতে পারে এক নবজাতক শিশুর প্রথম বছরের সঞ্চালিত বিভিন্ন আচারগুলি এগুলোই এছাড়া চার মাস বয়স ছ মাস বয়স হলে শিশুটি যখন বসা শেখে বসার পর আস্তে আস্তে শিশুটি একটু একটু হামাগুড়ি গিয়ে দিতেও শেখে এগুলিই শিশুর এক বছরের মধ্যেকার আচরণ